ফিটনেস বিমা বা দুর্ঘটনা বিমা নিয়ে বলছেন তো তাহলে কোনো খেলোয়াড় যদি ফিটনেস বিমা বা দুর্ঘটনা বিমা হয় তাহলে যে সে যদি যে ক্লাব থেকে খেলছেন সেই ক্লাবে আমরা কিছু একটা টাকা দিয়ে সাহায্য করতে পারি তা আমাদের অতটাও জানা নেই যে বিমা সম্পর্কে তো আমরা অতটা কিছু বলতে পারব না যে আমরা যদি জানতাম তাহলে সঠিক কিছু আমরা করতে পারতাম তো এটার জন্য আমরা ঠিক জানি না তা আমরা ঠিক বলতে পারব না এটা কী